পরিবারের মহিলারা কীভাবে মাছ ধরার সহায়তা করেন প্রথমত মহিলারা পুরুষদের কেও উৎসাহিত করে মাছ ধরার জন্য আর মাছ ধরার যেসব সামগ্রী যেমন জাল মাছ ধরার যে জালগুলো সেগুলো রোদে দেওয়া তাদেরকে শুকনো করে গুছিয়ে রাখা মাছ ধরার আরও কিছু সামগ্রী আছে মাছের যে চার ফেলা হয় সেই চারগুলো গুছিয়ে দেওয়া এবং মাছ ধরতে যাওয়ার যেসব আরও কিছু সামগ্রী থাকে সেইগুলো গুছিয়ে স্বামীদেরকে সহযোগিতা করা স্বামীদেরকে সেইভাবে গুছিয়ে তাদেরকে দেওয়া তাদেরকে প্রয়োজনীয় জামাাকাপড় প্রয়োজনীয় খাদ্য তাদেরকে গুছিয়ে দিয়ে স্বামীদেরকে বা পুরুষদেরকে গুছিয়ে দিয়ে তারা আর সহযোগিতা করেন এছাড়া মাছ কাটা ধোয়া এগুলো তো আছে মহিলারাই সম্ভবত এগুলো করেন আর মহিলারা মাছ ধরতে সমুদ্রে যায় না তার কারণ প্রথমত নারীদের থেকে পুরুষদের গায়ের জোর বেশি এটা আমরা সবাই জানি দৈহিক বলে প্রথমত পুরুষরা এগিয়ে তারপরে দ্বিতীয়ত পোশাকের একটা ব্যাপার থাকে মহিলারা স্বভাবত বেশিরভাগ মহিলারা শাড়ি পরেন তো মহিলারা সমুদ্রে মাছ ধরতে গেলে যে সমুদ্রে হঠাৎ করে যে সমুদ্রের ঝড় ওঠে সেই ঝড়ের কবলে পড়লে কোনো একজন পুরুষ যেভাবে দক্ষতার সহিত নৌকাকে হাল টেনে হোক যেভাবে হোক তারা রক্ষা পেতে পারে তো একজন মহিলার পক্ষে সেটা সম্ভব না কোনো একজন বা দশজন মহিলার যা হোক মহিলাদের পক্ষে সম্ভবত এগুলোর সহজ ব্যাপার হয় না কোনো পুরুষ মানুষ যত সহজে ঝড়ের কবরে পড়লে সাঁতার কেটে বা যে কোনো উপায়ে তারা ফিরতে পারেন বা রক্ষা পেতে পারেন কিন্তু মহিলাদের দ্বারা মৌ মহিলাদের পোশাক পরিচ্ছদ এবং আচার আচরণ এই কিছু আমাদের সমাজে তো থাকে সেই কারণেই মহিলারা সমুদ্রে মাছ ধরতে যায় না